পাখি মানে একটা সুন্দর প্রাণী তাই তার বাসস্থানও হবে খুব সুন্দর এটা ছিল আমার ছোটোবেলার ধারণা বড়ো হয়ে যখন এইরকম সুন্দর জায়গায় পাখিকে দেখি তখন ভাবলাম আমি কিছু ভুল ধারণা করিনি পাখি তো একটা সুন্দর প্রাণী তাই সেও সুন্দর জায়গায় থাকতে পছন্দ করে এইরকম দূষণযুক্ত অট্টালিকাযুক্ত বড়ো বড়ো পাহাড়যুক্ত কারখানা দিয়ে ঘেরা জায়গা তার কখনোই পছন্দ নয় তাই আমাদের এই সব জায়গায় তাদের দেখা যায় না তবে তাদেরকে আমি নিজের চোখে দেখেছি দেখেছি আমি সেই জায়গাটা পাখি দিয়েই ঘেরা একবার আমি গিয়েছিলাম সজনেখালি পাখিরালয় জায়গাটার নাম তো সবারই শোনা আমারও শোনা তাই জায়গাটা আমার খুব পছন্দের সেখানে গিয়ে আমি পাখি দেখেছিলাম বিভিন্ন ধরনের সব পাখির নাম তো আর আমি জানি না তাই সমস্ত পাখির নাম আমি বলতেও পারবো না দেখেছি টিয়া ময়না দোয়েল কোকিল

আরও বিভিন্ন ধরনের সব পাখি তো আমি চিনিও না এমন এমন পাখিও দেখেছি যাদেরকে আমি স্বপ্নে দেখেছি কিন্তু বাস্তবে কখনও দেখিনি একমাত্র সজনেখালি ছাড়া সেখানে চারপাশ যে যেমন জঙ্গল তেমন পাখি গাছ যত সংখ্যায় আছে পাখি মনে হয় তার দ্বিগুণ এত পাখি যে আছে পৃথিবীতে সেটা মনে হয় এখানে আসলেই জানা যায় জায়গাটাও খুব সুন্দর চারপাশে আছে ফল ফুল মাঝখানে পাখি পাখিরা মুক্ত আকাশে উড়ে বেড়ায় গাছেদের সঙ্গে খেলা করে ফুলেদের সঙ্গে কথা বলে তারাই যেন তাদের পরিবার পাখি ফল ফুল গাছপাতা সব নিয়ে যেন সেটা একটা আলাদা জগৎ যে জগতে গেলে সবার মনে একটা শান্তি আসে মনে হয় এখান থেকে আর কখনও যাব না কিন্তু সেই জায়গা এত সুন্দর জায়গাকে তো আর বাসস্থান যোগ্য মানুষের বাসস্থানযোগ্য করে পাখিদের বাসস্থান অযোগ্য করতে পারি না তাদের তো একটা জগৎ দরকার পরিবেশ দরকার তাই জন্যে সেটা আর করা যায় না তাই মাত্র কয়েক ঘণ্টার জন্যই পাখিদের সঙ্গে পরিচিতি করতে হয় এই পা পাখিরালয়ের এই জায়গা সজনেখালি আমার অত্যন্ত প্রিয় আমি যে আগের যে আমার পাখি দেখার একটা তৃষ্ণা ছিল এখানে এসে সেই তৃষ্ণা নিবারণ হয়েছে তাই এই জায়গাটা আমার কাছে প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম